হ্যাঁ যেহেতু আমাদের হাঁস মুরগির ব্যবসা নেই আমার গ্রামে একটা আমার কাকাদের বাড়ি আছে ওই কাকাদের কাকাদের বাড়ি মানে হাঁস মুরগি ছাগল গরু এগুলো সব ব্যা পোষে পোষে বিক্রি করে মুরগিরা মুরগিরা ডিম পাড়লে ডিমগুলো বিক্রি করে আমরা গেলে জবাই করে আমাদের খাওয়ায় গোশ্ত কেনার যখন টাকা থাকে না তখন আমাদের কিনে মুরগির গোশ্ত কেটে খাওয়ায় ফের মুরগি বিক্রিও করে হাঁসের ওইরকম হাঁস ডিম পাড়লে বিক্রি করে বিক্রি করে অন্য একটা কোনো কাজে লাগায় বা হাঁস কেনে গরু গরুর ব্যবসা করে করার পরে গরুর দুধ দেয় বাচ্চা দেয় গো গোবর দেয় গোবর চটি দিয়ে ওটা জ্বালানি ব্যবহার করে আর গরুর দুধ বিক্রি করে যখন অনেক টাকা হয় তখন একটা গরু কেনে বা একটা কোনো জায়গা কিনে বা একটা ঘর করে এরকম আর গরু গরু কিনে যেভাবে ওইরকম বড় কত কষ্ট করে বড় করতে হয় ও গরুগুলো আমার একটা কা আমাদের বাড়ি আমাদের বাড়ি না আমার কাকাদের ওখানটায় একটা বাড়ি আছে তারা ওরকম পোলট্রি ব্যবসা করে পোলট্রি অনেক লাভই হয় অনেক উন্নতি হয় কিন্তু পোলট্রির ঘরের ভিতর কারোকে কাউকে ঢুকতে দেয় না যাতে জীবাণুটা না ছড়ায় জীবাণু ছড়ালে মুরগি এক এক করে সবই একটা মরে গেলে সব এক এক করে সব মুরগি মরে যাবে ওরকম করে মুরগির ঘরের ভিতরে ঢুকতে দেয় না তা এই গেল হচ্ছে আমার কাকাদের আছে কাকারা মুরগি আর ছাগল বিক্রি করে মুরগি আর ছাগল হাঁসটা বিক্রি করেনা ওরা বিক্রি করে অনেক লাভ করে দেখেছিলাম কিন্তু একটা অসুবিধা ওদের ছোটখাটো জায়গা তো ওই করে একটা ঘর করেছে আর একটা মুরগি এইগুলো রাখার ঘর করেছে করে ওতে তাই অনেক উন্নতি হয়েছে অনেক একটু বড় আয় একটু জায়গা কিনে অন্য জায়গায় জায়গা কিনে ফের আবার করেছে করে আর পর রেখে দেয় ওখানে ওখানে রেখে দেয় রেখে দিলে হচ্ছে গরু ছাগলের ব্যবসা করে